এমন একটি উৎসব রয়েছে সেটা হলো বড়দিন যেখানে অনেক কিছু করা হয় যেমন বড়দিনে সেই চার্চকে অনেক বেশি সুন্দরভাবে সাজানো হয় এবং সে বড়দিন মানে হলো প্রভু যীশু খ্রিষ্টের জন্মদিন যিনি এ পৃথিবীতে এসেছেন উনি আমাদের পাপের জন্য এসেছেন মারা গিয়েছেন আবার পুনরুত্থিত হয়েছেন যেন আমরা মুক্তি উদ্ধার পেতে পারি এবং এই বড়দিনেই আমরা অনেক আনন্দ করি অনেক নিত্য পরিবেশন করি আমরা নৃত্য করি একে অপরে খুব আনন্দ করি একে অপরের সাথে সহযোগিতা করি আনন্দ করি আমাদের হৃদয় আমাদের মন নেচে উঠে সেই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের উপলক্ষে আর সেই বড়দিনের সেই প্রোগ্রাম কখনো দুপুরবেলা হয় আবার সন্ধ্যাবেলাও হয় একটা সময় যেখানে আমরা অনেক বেশি আনন্দ করি ওনার জন্মদিন উপলক্ষে আর অনেকে এইজ জন্মদিনে প্রভু যীশু খিষ্টের জন্মদিনের আয়োজনে অনেকেই আসে যেমন আমাদের কিছু রিলেটিভসকে আমরা নিয়ে আসি কিছু প্রতিবেশীকে আমরা নিমন্তণ করি আমাদের আশেপাশে চার্চের আশেপাশে কিছু প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে আমরা নিমন্ত্রণ করি এবং আমাকে অনেক বেশি আনন্দিত মনে হয় যে এই আরো একবার প্রভু যীশুর জন্মদিনে আমি জীবিত রয়েছি আমি আনন্দ করতে পারছি তার জন্মদিনে এবং অনেকের সাথে অনেকের উপস্থিতিতে আমি যখন আনন্দ করি তখন আমাকে অনেক বেশি অনেক বেশি ভালো লাগে এবং বড়দিনের আগে আগেই থেকে আমরা আমাদের টিম রয়েছে আমরা টিম সেই কোরিওগ্রাফি এবং নাচকে তুলি এবং আমরা সেই বড়দিনে সে আনন্দের সাথে কিছু ড্রেস বানাই কিছু ড্রেসের বানানোর সমায় আমরা খুব সুন্দরভাবে এবং প্রভু যীশু খ্রিস্টের যে জন্মদিন রয়েছে সেই জন্মদিনটাকে আরো সুন্দরভাবে আমরা পরিবেশন করি আমাদের এর সেই টিম নাটকের মাধ্যমে যে প্রভু যীশু এ পৃথিবীতে আসলেন উনি গোয়াল ঘরে এসেছেন গোয়াল ঘরে ছিলেন এবং শুধু গোয়াল ঘরে ছিলেন এমন নয় কিন্তু উনি পাপীদের সেই উনি ঈশ্বর হয়ে উনি পাপীদের ঘরে জন্মগ্রহণ করেছেন এবং সেই প্রভু যীশু সেই গোয়াল ঘরে সেই গরুদের মধ্যে উনি গরু ঘোড়ার মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন